ভারতের খাবার বর্তমানে যথেষ্ট মশলাশীল এবং ঝালঝাল হয়ে থাকে ভারতে যেখানেই আপনি খাবার খেতে যাবেন সেখানেই বেশিরভাগ ঝালঝাল খাবার পাওয়া যায় এবং মশলাদার খাবার পাওয়া যায় এর কারণ হচ্ছে ভারতবর্ষের মানুষজন অনেক মশলাদার ও ঝালঝাল খাবার খেতে পছন্দ করে তারমধ্যে রাস্তার ধারের খাবারগুলো অনেক বেশি জনপ্রিয় তার মধ্যে উল্লেখযোগ্য হল ফুচকা বিরিয়ানি পাঁপড়ি চাট এবং অন্যান্য বিভিন্ন ধরনের খাবার রয়েছে তাছাড়াও রেস্টুরেন্টের খাবারের কথা তো না বললেই নয় তাছাড়া এইসব জনপ্রিয় খাবারের বিভিন্ন ধরনের মশালা রয়েছে যেবন গোলমরিচ গোলমরিচ তাছাড়া বিভিন্ন ধরনের মশলাকে মিশিয়ে একসাথে গুঁড়ো করে এতে দেয়া হয় ফলে খাবারের স্বাদ অনেকটা বেড়ে যায় এবং খাবারটা খেতে অনেক সুস্বাদু হয়ে পড়ে সেই জন্যেই বর্তমানের যুবসমাজ এই খাবারের দিকে বেশিটা ঝুঁকে গিছে এইসব মশলাগুলো অনেক ভারতের ভারতে জনপ্রিয় এবং খাবারগুলি বর্তমানে ভারতবর্ষে অনেক জমজমিয়ে চলেছে